আমেরিকান কবি ডিলান থমাসের কবিতা থেকে উদ্ধৃত দুটো লাইন ডু নট গো জেন্টাল ইন্টু দ্যাট গুড নাইট রেজ রেজ এগেন্সট দ্য ডাইং অফ দ্য লাইট এখানে কবি তাঁর পিতার মৃত্যুর কথা বোঝাতে এই দুটো লাইন উদ্ধৃত করেছেন কিন্তু তা সুধুমাত্র যে তাঁর পিতার মৃত্যুতেই আটকে আছে তা নয় তাঁর সে মৃত্যুর প্রতিরোধের কথা হয়ে উঠেছে সমগ্র মানব চেতনার মৃত্যু মুখে পতিত হওয়ার প্রতিরোধের ভাষা হয়ে উঠেছে সমস্ত জ্বরা পীড়া অন্ধকার ও যা কিছু কুৎসিত তাঁরা যেন নৃত্যরত সেই সমস্ত ঋণাত্বকতার বিরুদ্ধে আলোর প্রতীকী রূপে ব্যবহৃত হয়েছে এবং তা প্রতিরোধ করে জীবনের সবুজ ও প্রাণবন্ত দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে